আমার একটি পোষা প্রাণী ছিল তবে এখন সেই প্রাণীটি নেই আমি একটি খরগোশ পুষেছিলাম কিন্তু সেই খরগোশটি বহু বছর ধরে আমার সাথে ছিল আমাদের বাড়িতে ছিল ওই খরগোশটিকে আমার একটা বন্ধু কিনে নিয়ে এসেছিল নিজের বাড়িতে রাখার জন্য কিন্তু তার একটা যত্নর ব্যাপার আছে সেই যত্ন না করতে পেরে সে আমাকে দিয়ে দিয়েছিল খরগোশটি প্রায় চার পাঁচ বছর ধরে আমাদের বাড়িতেই ছিল আমি খুবই যত্ন নিতাম কিন্তু এক সময়ে একটা ঘটনা হয় রাত্রেবেলায় তার যে খাঁচা ছিল সেই খাঁচাটা ভেঙে কিছু কুকুর বা কোন একটা জন্তু হবে জানি না ঠিক সেটা সেটিকে ভেঙে সেই খরগোশটিকে শিকার করে নিয়ে চলে যায় তবে থেকেই আমার খুবই দুঃখ পাই আমি হয়তো আমারই কোন কারণে তাকে যত্ন করতে পারিনি তবে এখন এই মুহূর্তে আমি আমার পাড়ার যে সমস্ত কুকুর বেড়াল যেগুলো আছে পশু পাখি আমার বাড়িতে যেগুলো গাছে বসে সেইগুলোকেই আমি পুষি ঠিক বলা নয় কিন্তু তাদেরকে যত্ন নিই খাওয়া দাওয়া দিই এবং তাদেরকেই আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে খাঁচায় ভরে আমি কোনো পশুকে বা পাখিকে পোষাটা আমি এটা ঠিক মনে করি না তাই খোলা আকাশের মধ্যে যদি কোন পশু পাখি থাকে তাদেরকে এই গরমের মধ্যে জল দিই খাবার দিই সেইটাই আমার ভালো লাগে